হ্যালো হ্যাঁ সৌগত রেস্টুরেন্ট বলছ তো আচ্ছা আমি আপনার ওখানে ফোন করেছিলাম একটাই কারণে আমার এখানে একটা অনুষ্ঠান আছে মিনিমাম এক থেকে দেড়শো প্লেট বিরিয়ানি লাগবে তার সাথে চিকেন চাপ বা যেসব আপনার আইটেমগুলো আছে আমি একটু দেখতে চাই বা আপনার কেমন কী দাম বা কেমন কী হচ্ছে পরিমাণ দেওয়া হয় এ বিষয়ে একটু আলোচনা করতে চাই আপনার কাছে ঝাল কেমন কম দেন কী বেশি দেন বা পরিমাণ কেমন দেন এই বিষয়ে আমি অন্যদের কাছে শুনেছি যে সৌগত রেস্টুরেন্টে মিনিমাম আপনার খাওয়া পরিমাণ মতো দেন একশো টাকা প্লেট বিরিয়ানি নেন বা দুটো করে চিকেন এক্সট্রা দেন বা আপনার খাবারের মিনিমাম একটু ঝাল কম থাকে মিষ্টি মিষ্টি কোয়ালিটি রাখেন সেই জন্য আমি আপনার কাছে ফোন করেছিলাম কিন্তু কোয়ালিটির দিক থেকে আমি একটু কম মশলা চাই বা ভালো উন্নত ধরনের একটু টেস্টি চাই যাতে মানুষজন খেতে পারে আমার এখানে এক দেড়শো জনের মত লাগবে প্যাকেজ হ্যাঁ আপনি কবে কী কখন আপনার সাথে সাক্ষাৎ হবে সেই বিষয়ে আমি টোটাল হচ্ছে বলে দেবো কতটা কী দিতে হবে মিনিমাম দেড়শো প্লেট ধরে রাখতে পারেন কিন্তু আপনার কোয়ালিটির দিক থেকে মশলার দিক থেকে একটু কম দিতে হবে এবং খাবারের টেস্টিটা বাড়াতে হবে ঝালটা কম দিতে হবে একটু মিষ্টি মিষ্টি রাখতে হবে এইদিকে আমি চাইছি একটু হুম এবং খাবারটা যেন ভালো হয় কারণ বাইরের থেকে এর আমার সব বড় বড় বন্ধুবান্ধবরা আসবে তো হ্যাঁ তারা যেন বদনাম না করতে পারে সেই দিক থেকে আমি একটু খাবারের কোয়ালিটি উন্নত করতে চাইছি এক্সট্রা যদি কোনো কিছু পয়সা দিতে হয় বা কোনো কিছু পে করতে হয় সেটা আপনি সাক্ষাতে আলোচনা করতে পারেন হ্যাঁ আমার দু থেকে তিন দিন বাদে লাগবে হ্যাঁ তাহলে সাক্ষাতে কথা হবে হ্যাঁ আমি রাখছি